হ্যাঁ ডাক্তারবাবু বলুন হাত খুব একটা ভালো নেই বলছি ব্যান্ডেজটা লাগাচ্ছি তাতেও কোনো সমস্যা মিটছে না না ওষুধ খাচ্ছি তারপর জেলটা দিয়েছেন জেলটাও লাগাচ্ছি কোনো কিছু হচ্ছে না না হ্যাঁ টাইমেই তো খাচ্ছি তারপরে গরম জলে সেঁক করছি হাতটা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এর আগে গেলাম আপনার কাছে আপনাকে এর আগে তো গেছিলাম

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিনে কবার বরফ লাগাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একদিন যেতে হবে নাহলে হবে না হাতটার খুব খারাপ অবস্থা

হ্যাঁ ঠিক আছে তাহলে রবিবার দিন যাচ্ছি নাম লিখিয়ে রাখতে হবে নাকি ও ঠিক আছে হ্যাঁ ওগুলো তো ব্যবহার করছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম তাই হবে হ্যাঁ রাখুন ভালো থাকবেন